আমার কাছে যেটি রয়েছে সেটি একটি মোবাইল ফোন এই মোবাইল ফোনের অনেক ইতিবাচক দিক রয়েছে মোবাইল ফোনটি আমাদের নানা জীবনে নানান ধরণভাবে কাজে লেগে থাকে এই মোবাইল ফোনটি আমাদের প্রতিনিয়তই কাজে লেগে থাকে মোবাইল ফোন ধরুন আমি কোনো একটা নতুন জায়গায় ভ্রমণে গিয়েছি সেই জায়গার সমস্ত কিছু অজানা অচেনা সেখানে কোনো দালাল বা ব্যক্তির হাতে পড়তে হয় নি আমাদেরকে এই মোবাইল ফোনের সাহায্যে আমাদের মোবাইলের মধ্যে যে গুগল ম্যাপ রয়েছে সে ম্যাপের দ্বারা আমরা নতুন নতুন জায়গাগুলিকে অনুসন্ধান সহজেই করতে পারি এবং পড়াশোনার ক্ষেত্রেও এটি খুবই উপকারে দেয় আমাদের ছাত্র জীবনে একটি ছাত্র যখন ভালোভাবে পড়াশোনা করতে যায় তখন তাকে নানা ধরণের নতুন নতুন প্রশ্নের সম্মুখীন হতে হয় এবং এই প্রশ্নগুলি যে কোনো রেফারেন্স বই বা যে কোনো মানে বইয়ে সহজেই খুঁজে পাওয়া যায় না সেই সেই উত্তরগুলি আমরা গুগলের সাহায্যে সহজেই খুঁজে পেয়ে থাকি এই মোবাইল ফোনটি আমাদের অন্যান্য যোগাযোগ ব্যবস্থাতে খুবই কাজে লেগে থাকে যখন কোনো ব্যক্তি অনেক দূরে থাকে কোনো আত্মীয় স্বজন বা অনেক দূরে থাকে অনেক ব্যক্তি তখন তাদেরকে আমরা সহজে যোগাযোগ করতে পারি ভিডিও কলিংয়ের মাধ্যমে তাছাড়া নিত্য নতুন যে তথ্য আদান প্রদানের ব্যবস্থা আগে আমাদেরকে তথ্য আদান প্রদান করতে হলে সাধারণত ডাকব্যবস্থা বা টেলিগ্রাম ব্যবস্থার মাধ্যমে যেতে হতো কিন্তু এখন সেরকম নয় সেটি ছিল অনেক ধীরগতিসম্পন্ন এখন আমরা মোবাইল ফোনের সাহায্যেই দ্রুতগতিতে এবং খুবই তাড়াতাড়ি নিমেষের মধ্যেই যে কোনো তথ্য আদান প্রদান করতে পারি এবং এই মোবাইল ফোনের সাহায্যে ভিডিও কলিংয়ের সাহায্যে যে কোনো ব্যবসার ক্ষেত্রে কোনো কনফারেন্সে যোগদান করতে পারি এই মোবাইল ফোনটি আমাদের নিত্যনতুন জীবনে খুবই ভালো এবং ইতিবাচক দিক হিসেবে আমি মনে করে থাকি